হ্যাঁ আমার গ্রামে একবার তীব্র জলের ঘাটতি বা খরা হয়েছিল তখন আমাদের গ্রামে মাটি শুকিয়ে যাচ্ছিল জলের কল থেকে জল বেরোচ্ছিল না জলের নলের কল শুকিয়ে গিয়েছিল তো তখন আমাদের জলের অনেক সমস্যা সমস্যায় পড়েছিলাম যেমন যেমন আমরা জল খেতে পারছিলাম না এবং বিশেষ করে অসুবিধার মধ্যে পড়েছিলেন বাচ্চারা এবং বয়স্করা জল আমাদের দৈনন্দিন জীবনের জল আমাদের দৈনন্দিন জীবনের একটি বিশেষ পানীয় যেটি না পেলে আমাদের বেঁচে থাকা কোনোরকমেই সম্ভব না এটি গ্রামের জীবনকে কীভাবে প্রভাবিত করেছিলেন এটি যেহেতু খরা হয়ে গিয়েছিল তাই কোনো চাষিরা চাষ করতে পারেনি তাই চাষিরা আর্থিক দিক থেকে বা খাদ্যর দিক থেকে বিশেষভাবে দুর্বল হয়ে পড়েছিলেন বিশেষভাবে দুর্বল হয়ে পড়েছিলেন এইভাবেই আমাদের আমাদের জীবনে জলনা থাকা একটি প্রবাহি একটি প্রবাহি প্রভাবিত করেছে